আমি আপনার গ্রামেই বাড়ি আমার আমি আসলে আপনাকে ফোন করেছিলাম আপনার তো ওই টিকিট টিকিট আপনি বুক করেন না কোথাও যাওয়ার জন্য হ্যাঁ আমি আসলে চেন্নাই যাবো ট্রেনের টিকিট বুক করবো এবার রাত্রির দিকে গেলেই তো বোধ হয় ভালো হতো আমার একটু এবার যাবো ধরুন এই সামনের মাসের সতেরো তারিখ এবার ট্রেন ধরুন রাত্রিতে কোনো অসুবিধে নেই যদি তিনটে বারোটা যেরকম ট্রেন আছে সেটা একটু দেখুন আপনি দেখে যেটায় সুবিধা হয় সেরকমই সুপারফাস্ট যেগুলো আছে সেটা থেকেই কেটে দেবেন বা এক্সপ্রেস হ্যাঁ সেরকমটা হলেও ভালোই হয় এবার সেক্ষেত্রে টিকিটটা কতো করে পড়বে কি সেটা তো আমার জানা নেই আপনি যদি বলতেন তাহলে একটু সুবিধে হতো আচ্ছা আচ্ছা না না আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমার টিকিটটা আপনি তাহলে কবে পাবো আসলে আমার বাড়িতে আমার একজনের শরীর খারাপ আসলে আমার ঠাকুমার খুব শরীর খারাপ তো তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে টিকিট বুক হবে দুটো এবার আমার ঠাকুমার হচ্ছে কিছু সমস্যা হচ্ছে কিছু দিন ধরেই এখানে ডাক্তার দেখাচ্ছি কিন্তু সে ডাক্তার আর ধরতে পারছে না এবার ডাক্তাররা এখানে বলছে অপারেশান করবে কিন্তু আমাদের এবার ভয় লাগছে তো সেজন্য আমরা ভাবছি বাইরে নিয়ে গিয়েই দেখাবো এবার সেখানে খরচটাও কম হবে আর চিকিৎসাটাও তো ভালো হয় চেন্নাইতে আচ্ছা আপনার কি এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে তাহলে আমি এই নম্বরে পাঠাবো আপনাকে আচ্ছা আচ্ছা তাহলে কি আমি কি আপনার দোকানে যাবো ঠিক আছে তাহলে দাদা আপনি একটু চেক করুন যে কতো কি টাকা লাগছে কখন টিকিটটা আছে কনফার্ম আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলে দিন তাহলে আমি সেই হিসেবে টাকাটা আপনাকে পাঠিয়ে দেবো আপনার ফোন পে নম্বরটাও দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে